কিছুদিন আগে আমি একটা দোকান থেকে আমার একটা হেডফোন কিনেছিলাম যেটি আমি আমার দ্বিতীয় পণ্য হিসাবে ব্যবহার করতাম কিছুদিন যাবৎ হেডফোনটি ব্যবহার করার সময় আমার শব্দ শুনতে বা কথা বলতে হেডফোনে খুব অসুবিধা হচ্ছে একটা কানে শব্দ খুব কম আসছে তারপরে আমার হেডফোনটি ব্যবহার করতে খুব অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে শব্দে একটা কানে খুব জোরে শব্দ হচ্ছে তাই হেডফোনটি একদম ভালো বলে আমি গণ্য করছি না হেডফোনটি খুব খারাপ তাই আমি অনেককে সাজেস্ট করব যে এই হেডফোনটি যেন না ব্যবহার করে অন্য কোনও কোম্পানির হেডফোন ব্যবহার করার জন্য আমি রেকমেণ্ড করতেছি এই হেডফোনের সম্বন্ধে আমার রিভিউ একদম ভালো ছিল না এই হেডফোনের সম্বন্ধে আমার যে সমস্ত কথাবার্তাগুলি রয়েছে এটি একদম সঠিক এবং আমি কোম্পানির কাছে অনুরোধ করব এসে হেডফোনটি দেখে যাবে যে হেডফোনটি অনেক দামের ছিল তাই আমি হেডফোনটি ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি